আমার সব সময়ের প্রিয় খেলার মধ্যে যদি ভিডিও গেম বলেন তাহলে কল অফ ডিউটিটা আমার খুবই প্রিয় লাগে এবং রোল প্লের মধ্যে জিটিএটাও আমার খুব ভালো লাগে কিন্তু এছাড়াও যদি অফলাইন কোনো গেম বলেন তাহলে ফুটবল আর ক্রিকেট খুবই আমার প্রিয় খেলার মধ্যে একটি আমি ফুটবল খেলা কোনোটাই মিস করি না আর এবং তার মধ্যে স্টাটেজিক্যালি দেখতে আমার আরও ভালো লাগে এই নতুন নতুন প্লেয়ারগুলো যারা উঠছে তাদের প্রতিভা এবং তাদের কর্মক্ষমতা দেখে সত্যিই নিজেরা অনেকটা সাহস এবং উত্তেজনা পাওয়া যায় তাদের খাটাখাটনির থেকে শুরু করে তাদের মধ্যে একটা নতুন এনার্জির ছোঁয়া খুবই একটা পছন্দের জিনিস হিসাবে পরিচিত হয় এখনকার সময়ে